হ্যালো দাদা শুনতে পাচ্ছেন বলছি আমি এক্ষুনি আপনার পেট্রোল পাম্প থেকে হচ্ছে তেল ভরলাম তো একটা কথা জিগ্যেস করতে ভুলে গিয়েছি আছে সমালেশ্বরী মন্দিরটা হচ্চে এখান থেকে কতটা দূর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি এই আপনার পেট্রোল পাম্পের পাশে হ্যাঁ বলুন হুম

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকবার বলবেন আমি লিখে নেবো একটু হুম হুম হুম হুম হুম আচ্ছা হুম

আচ্ছা আচ্ছা ঠিক আছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখলাম